হ্যাঁ আমি আমার রান্নার শখকে একটি পেশা হিসেবে তৈরি কথার কথা ভেবেছি কিন্তু আমার পরিবারের মা বাবা ঠাম্মা ঠাম ঠাকুরদা এর কথা শুনে আমায় না বলেছে কারণ বাবা চেয়েছে যে তার ছেলে শেফ না হয়ে এক চাকরিজীবী মানুষ হোক